হ্যাঁ বলো হুম দশ হাজার টাকার তো কথা হয়েছিলো কিন্তু আপনি তো নয় হাজার টাকা দিয়েছেন এখনো তো হাজার টাকা পাবো কিন্তু আগে থেকে তো ওই ভাবেই কথা হয়েছিলো যে থাকা খাওয়া দাওয়া তার দশ হাজার টাকার কথা হয়েছিলো এমনিই তো তেলের দামই এখন অনেক ঠিক আছে সেই হিসেবে তো আমি তো ওই সেই বলেছিলাম যে এর থেকে একটা টাকাও কম হবে না সেই হিসাবে টাকা খাওয়া প্লাস দশ হাজার টাকা বলেছিলাম কিন্তু নয় হাজার দশ হাজার টাকা এ হাজার টাকা কম দিলে আমার কিছুই থাকবে না

কিন্তু কিছু দিন বলতে আমার চার পাঁচশো টাকা দিলে তবু ম্যানেজ করা যাবে নাহলে আমার কিছুই থাকবে না

হ্যাঁ কিন্তু পা পাঁচশো টাকার কমে কিন্তু একদমই নেওয়া যাবে না কারণ তেলের দাম যা তো কিন্তু পাঁচশো টাকার কমে একদমই নেওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে